ভারতবর্ষের আইন শৃঙ্খলার মধ্যে অন্যতম স্তম্ভ হল সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমের মাধ্যমে বিভিন্ন দিকগুলো সরকার এবং রাজনীতির বিভিন্ন দিকগুলো সম্পর্কে তুলে ধরা হচ্ছে এবং সাধারণ মানুষের কাছে পাঠানো হচ্ছে এই তথ্যগুলোর মাধ্যমে পশ্চিমবঙ্গ সংবাদের তথ্যের মাধ্যমে বিভিন্ন সরকারকেন্দ্রিক বিভিন্ন প্রকল্প বিভিন্ন দিকগুলো এবং সরকারের বিভিন্ন খারাপ নীতি বা সরকারের কিছু ভালো নীতি সেগুলোকে সাধুবাদ জানিয়ে এবং বিভিন্ন কু রীতিগুলোকে সম্পর্কে আমাদের কাছে তুলে ধরার মাধ্যমে বিশেষভাবে অবগত করছে এ ছাড়া সেগুলো মোকাবিলার জন্য বিভিন্ন ভাবে তারা প্রতিনিয়ত বিভিন্ন দিকগুলো তুলে ধরছে এবং নিজের লেখার মাধ্যমে এগুলো জনসাধারণের কাছে প্রস্ফুটিত হচ্ছে এবং জনসাধারণ সেই সম্পর্কে অবগত হতে পারছে অর্থাৎ সংবাদ মাধ্যম যেটা হচ্ছে যে আইনশৃঙ্খলার স্তম্ভ যে স্তম্ভটা রাজনীতি এবং সরকার সম্পর্কে বিভিন্ন সমস্যা হতে পারে বিভিন্ন সমস্যাগুলোকে আমাদের জনসাধারণ কাছে বিশেষভাবে তুলে ধরেছে এবং সেগুলোকে মোকাবিলার জন্য বিভিন্ন পথ বিভিন্ন উপায় বিভিন্ন নিয়ম প্রতিনিয়ত নিজের লেখার মাধ্যমে প্রস্ফুটিত করেছে